আমি সি টু রেস্তোরাঁ থেকে এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ এক প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম কিন্তু এখন আমি এক প্লেট চিলি চিকেন বাতিল করতে চাই